স্কুলের পরে সন্ধ্যায় টিউশন বা প্রাইভেট সম্পর্কে একজন ছাত্রর বা একজন ছাত্রীর অবশ্যই প্রয়োজন তার কারণ একজন ছাত্র বিদ্যালয়ে যেমন পড়াশোনা করে আসে তার পাশাপাশি তাঁর বাড়িতে শিক্ষারও প্রয়োজন আছে সে বাড়িতে প্রাইভেটে আরও অনেক বেশি করে শেখে যা তার প্রয়োজন এর থেকে বেশি সে বিদ্যালয়ে যেটা শিখে এসেছে তার সেটা পুনর্মূল্যায়ন হয় যেটার থেকে সে বুঝতে পারে যে আমি বা বিদ্যালয়ে কী পড়েছি এবং বাড়িতে আমার সেটা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন এছাড়া একজন শিক্ষার্থীর মানসিক বিকাশের ক্ষেত্রেও বাড়িতে শিক্ষার প্রয়োজন আছে